পশ্চিমবঙ্গের প্রধান মাতৃভাষা হল বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি মা মাতৃভাষা বাংলা আমাদের দেশে আমাদের গর্ব আমরা বাংলা ভাষায় কথা বলি বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন ধরনের বাংলা ভাষায় কথা বলে যা আমাদের শুনতে ভালো লাগে আমাদের বাংলা ভাষায় অনেক প্রবাদ বাক্য রয়েছে যেমন তেলে জলে মিশ খায় না নাচ না জানলে উঠোন বাঁকা এগুলো সব প্রবাদ বাক্য রয়েছে যা আমাদের হাসি পায় কিন্তু আমাদের মনও ভরে যায় বাংলা ভাষায় অনেক গান রয়েছে যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি কীর্তন বাউল গান যেখানে মাটির কথা মা মাটি মানুষের কথা সব সে গানের মধ্যে ফুটে ওঠে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেমন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই গান পছন্দ করে রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্মের মানুষের কাছে পৌঁছে গেছে